একটি নির্দিষ্ট কারণে আমাকে আমার পূর্ব পরিকল্পিত ক্যাবটি ক্যান সেদিন ক্যান্সেল করতে হয় যেরম পাঁচশো টাকার ওদেরকে আমরা অ্যাডভান্স হিসেবে দিয়েছিলাম যেখানে আটশো টাকা ক্যাবের মূল্য ছিলো সেই হিসেবে অভিজ্ঞতাটি আমার খুব একটি ভালো নয় আমি ক্যাব চালককে এবং একে অনুরোধ করি ক্যাবের টাকাটা রিফান্ড করার জন্য যেটার যথেষ্ট সময় লাগে এবং আমি মোটেই সন্তুষ্ট হই না